নতুন রেসিপি সম্পর্কে জানতে আমি রান্নার অনুষ্ঠানের মধ্যে টিভি শো রান্নাঘর অনুসরণ করি এছাড়া ইউটিউবের মাধ্যমে আমি বেশিই নতুন রেসিপি বানাই আমার নতুন রেসিপির মধ্যে ভালো লাগে কাকলিস কিচেন মায়াস কিচেন মমতাস কিচেন এসব ইউটিউব থেকে আমি ভিডিও দেখি এবং বানাই এছাড়া মাস্টার শেফ দেখে অনেক সময়ই নতুন নতুন রেসিপি বানাই যেহেতু মাস্টার শেফে একদম আলাদা আলাদা নতুন ধরনের রেসিপি শেখানো হয় দেখি সন্দীপের ইউটিউব ভিডিও দেখে দেখেও নতুন নতুন রেসিপি বানানো শিখেছি